আমি জীবনে শিখেছি এমন কিছু পাঠ জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর জীব সেবা ঈশ্বর সেবা জীবকে যদি সঠিকভাবে সেবা করা হয় তাহলে ঈশ্বরও সন্তুষ্ট হয় ঈশ্বরের সেবাও তার মাধ্যমে হয় তাই আমাদের প্রত্যেকের উচিত আশেপাশের সকল জীব সেটা মানুষ থেকে শুরু করে বিভিন্ন পশু পাখি তাদের সেবা করা তাদেরকে আঘাত করা নয় তাদেরকে ভালোবেসে ভালোবাসা তাদের সুবিধা অসুবিধা দেখে শুনে আমাদেরকে তাদেরকে সেবা করা এবং সেই সঙ্গে পিতা মাতা বা গুরুজন যারা আছে তাদেরকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা ছোটদেরও ভালোবাসা উচিত আশেপাশে আমাদের যারা অসহায় আছে তাদেরকে সাধ্য মতো তাদেরকে সাহায্য করা বিপদে আপদে একে অপরের সাহায্য করে চলা

আমার দ্বারা কেউ যেন কখনো অসম্মানিত অপমানিত না হয় এবং কেউ যেন আমার দ্বারা কারো ক্ষতি না হয় কারো যেন আমার দ্বারা ক্ষতি না হয় এটাই আমাদের সকলেরই সেইটা চিন্তা ভাবনা করে চলা উচিত আশেপাশে সকলের সুবিধা অসুবিধে নিয়ে চললে নিজেরও কোনো অসুবিধা হবে না এটাই আমি শিখেছি